আমি বন্ধুদের সঙ্গে রাইডিংয়ে মাঝে মধ্যে যাই কিন্তু বন্ধুদের সঙ্গে রাইডিং ট্রিপে আমি কোনো দিন যাই নি আমি একা একা বড়ো রাইডিং ট্রিপে যেতেই পছন্দ করি আমি আমার রাইডিং ট্রিপের জন্যে জামা কাপড় শুকনো খাবার দাবার এবং আমার গাড়ির সমস্ত কিছু টুলস আমি নিয়ে নিই ট্রিপের জন্য এবং আমি সারা বছর কাজের মাঝখানেও কিছুটা সময় এই ট্রিপ করার জন্যে রেখে দিই এবং আমার ছুটি বাঁচিয়ে রেখে দিই এবং অল্প একটু একটু করে পয়সাও রেখে দিই যাতে আমি এই ট্রিপটি খুব ভালো করে সম্পূর্ণ করতে পারি এই ব্যস্ততার মাঝে আমি এইভাবে সময় বের করি